গোপীদা বলছেন আমি আপনার ডেলিভারি বয়ের জন্য অধীর অপেক্ষায় বসে আছি কখন আসবে সেটাও আমি জানতে পারছি না আপনি যদি একটু ভালো বলে দেন তাহলে ভালো হয় যে কখন আসবে কিনা কারণ আমার বাচ্চাগুলো খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ছটফট করছে আমিও ফাঁকে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছি যদি বলে দাও তাহলে ভালো হয় নাহলে আমি কোথায় কী থাকবো সেটা তো ঠিক আমি জানি না